প্রথমত আমাদের গ্রামে কোন ধরনের কৃষকদের আত্মহত্যা এড়ানোর জন্য কোন ধরনের হেল্পলাইন নেই যে হেল্পলাইনটি রয়েছে আমাদের গ্রাম থেকে প্রায় মাইল অনেক দূরে এই কারণে কৃষকদের আত্মহত্যা এড়ানো আমাদের গ্রামের মানুষজনের কাছে প্রচুর কঠিন সাব্যস্ত হয় আমাদের এলাকায় কৃষি না ভালো হলে কারণ কৃষি আমাদের এলাকা বন্যাপ্রবণ এলাকা এখানে সময়ে বন্যা আসে বন্যার সময় কৃষকরা বোন ধান না ভালো হলে অনেক কৃষকই আত্মহত্যা করে এই কারণে কোনো হেল্পলাইন সেন্টার না থাকায় মানুষজনকে বাঁচানো বা সুবিধা হয় না এখানে বছরে একবার সমিতি বা সভা সমিতি বসে কৃষকদের এখানে কৃষকরা নানান ধরনের কৃষক আসে সেখানে কৃষকরা নানান ধরনের বক্তৃতা প্রদান করে কার কার কৃষি ভালো হয়েছে কার কার কৃষিতে লাভ হয়েছে কার কার কৃষি খারাপ হয়েছে এরকম নানান ধরনের কৃষক আসে সেখানে কৃষকরা নানান ধরনের বক্তৃতা দেয় ওইখানে অনেক কৃষক শুনেও উপকৃতও হয় এবং অনেক কৃষকের লসের কথা শুনে খুব খারাপও লাগে এই কারণে এই আত্মহত্যা ঠেকানোর জন্য আমাদের গ্রামে কোন হেল্প লাইন না থাকায় এই পরিবারগুলি যাদের পরিবারের মেন কর্তা কৃষক তিনি আত্মহত্যা করলে এই পরিবারগুলি সচলভাবে অচল হয়ে যায় এই কারণে মানুষের খুব ক্ষতি হয় পরিবারগুলিও ক্ষতিগ্রস্ত হয়